আমার এলাকায় তো প্রাকিতিক সম্পদগুলি হলো এখানকার জলবায়ু তো খুবই অত্যন্ত খুবই ভালো আর এখানকার যে মানে জল মানে যেটা আমরা পানীয়ই হোক বা সেটা কৃষিকাজের জন্যই হোক সেও খুব ভালো সুস্বাদু মানে জল আর এখানকার মাটি খুবই উর্বর যেটা কৃষিকাজের জন্য খুব ভালোভাবে ব্যবহার করা হয় আর এটা ব্যবসা ক্রিয়াকলাপে কাজে লাগতে বলতে এখানকার মাটি খুব উর্বর আর জলবায়ুও খুবই দারুণ সেই জন্য এখানকা মানে কৃষিকাজের পক্ষে খুবই আরামদায়ক হয় আর কৃষিজ ফসলের মানও খুব বাড়ায় আর এর ফলে আমরা এখানে যে মানে কৃষিকাজে যে ফসল উৎপাদন করি সেই ফসলের মানও খুব ভালো হয় আর এটা তাই আমরা বাইরে অন্য কোথাও বিক্রি করে খুব ভালো মুনাফা অর্জন করি তাই মানে মানে কৃষির কাজের যে ফসল এইটা বিক্রি করে আমাদের ব্যবসার খুব মানও বেড়েছে এবং ভবিষ্যতে আরো বাড়াবে